আজ দুপুর একটায় পুরুলিয়ার ব্রিউবেকস্ রেস্তোরাঁ থেকে আমি এক প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম যেটা আমার কাছে যখন এসেছে সেটি নষ্ট হয়ে গেছে এটা কি ফিরিয়ে দেওয়া যাবে